আমার পছন্দের বাইকের মধ্যে হচ্ছে কে টি এম আর বুলেট বুলেটটা আমাকে ভালো লাগে কারণ বুলেটে চেপে আরাম আছে বুলেটে খুবই জোরসে সাউন্ড যে সাউন্ডটা হয় বুলেটের সেই সাউন্ডটা আমার খুব পছন্দ কে টি এমের লুকটা খুবই দারুণ যেটা দেখতেও খুব সুন্দর লাগে আর চালাতেও খুবই সুন্দর লাগে আর যে চালায় তাকেও খুব দেখতে ভালো লাগে তাই কে টি এম আর বুলেট দুটোই আমার প্রিয় আর আদার্স যদি অন্য বাইকের কথা বলতে যাই তাও অতটা প্রিয় না যতটা কে টি এম আর বুলেটটা প্রিয় আমার